পশুদের চড়ানোর জন্য কি সবুজ স্থল পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যায় কেননা আমরা এখানে গ্রামে থাকি চারিদিকে শুধু ঘাস আর ঘাস গরু ছাগল নিয়ে যখন মাঠে যাই তারা তখন সেই মাঠে সেই সবুজ সবুজ ঘাসগুলোই খায় আবার পাশে বড়ো বড়ো গাছও থাকে গাছের ডালপালাও দি তারাও ভেঙ্গে সেই গাল ডালপালাগুলো বেশ সেই পাতাগুলো বেশ ভালোই খায় আবার জলবায়ুর সঙ্গে হাঁস মুরগি গরু ছাগল এদের আবার শারীরিক এটাও চেঞ্জ হয় কেননা জলবায়ুতেও জলবায়ু যদি খারাপ হয় ওদেরও শরীর খারাপ হতে থাকে কঠোর আবহাওয়াও যখন হয় যখন যেমন খুব ঠান্ডা আবার খুব গরম তখন হাঁস মুরগি গোরু ছাগল তারা আবার অসুস্থ হয়ে পড়ে তখন আবার তাদের ওষুধ এনে খাওয়াতে হয় যদি ভালো হয় তো ভালো তা নাহলে আবার তারা মারাও যায় কখনো কখনো আবার ডাক্তারে কাছেও নিয়ে যেতে হয় আবার যদি কোনো দূষিত প্লাস্টিক থাকে সেই প্লাস্টিকের জন্যে সেগুলো যদি এক জাগায় প্লাস্টিক অনেকটা হলে অনেকে দেখি পুড়িয়ে দেয় সেই পুড়িয়ে দিলে সেই যে ধোঁয়া বেরোয় যে দুর্গন্ধ বেরোয় সেগুলো তাদের নাকে গেলে তাদের সেটা অসুস্থ অসুস্থবোধ হয় তারা তাতে অসুস্থ হয়ে যায় আবার কখনো কখনো জলের অভাব হয় জলের অভাবেও কিন্তু পশুদের শরীর অসুস্থ হয় কেননা ওরা বিভিন্ন সময় ধরে খাওয়ার খেতেই থাকে খেতেই থাকে গাছের ডালপালা ঘাস খেতেই থাকে এবার এক সময় ওদের জলের প্রয়োজনটা খুবই পড়ে যায় এবার সেটা যদি ওরা ভালোভাবে জলটা না পায় যতটা পরিমাণ খেয়েছে ততটা পরিমাণ তৃপ্তি করে যদি জলটা না খেতে পারে তখনও তাদের শরীর কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ হয় তাই যেমন জলবায়ু কঠোর আবহাওয়ার প্লাস্টিক জলের অভাব এগুলো কিন্তু সব কিছুই একটা প্রাণীর উপরে কঠোরভাবে প্র খারাপ প্রভাব ফেলতে পারে